আমার তৈরি খাবার সবাই পছন্দ করে তো আমি যে কোনো খাবারই মানে রান্না আমি প্রথম থেকেই রান্না করতে খুবই ভালোবাসি রান্না করতে ভালোবাসি প্লাস সবাই খেয়েও প্রশংসাও করে যে কোনো রান্নাই হোক তো টিফিনের ক্ষেত্রে যেমন মানে ঝাল সুজি ঝাল সুজি বানাতে গেলে মানে সুজিটা ফার্স্ট ভালো করে ভেজে নিলাম সুজিটা ভেজে নেওয়ার পরে এবারে একটুখানি সুজিতে গাজর কুচিয়ে দিলাম গাজরটা আগে ভেজে সুজিটা রেখে দেওয়ার পরে আমি গাজরটা কুচালাম গাজরটা কুচিয়ে গাজরটা ভাজলাম গাজরটা ভাজার পরে আমি একটু ওর সাথে আলু দিতেও পারি আলু ভেজে নিলাম আলু ভেজে নেওয়ার পরে একটু আমি কাজু কিশমিশ একটু বাদাম চীনা বাদাম এগুলো একটুখানি ভেজে হালকা করে নিয়ে নিলাম নিয়ে তেলে দিই তেল দিয়েই ভাজলাম নুন হলুদ একটুখানি দিয়ে একটু ভেজে নিলাম নিয়ে ওগুলো রেখে দিলাম রেখে দেওয়ার পরে আমি এবারে কড়াইতে শুকনো লঙ্কা একটু কালো সর্ষে তারপরে আমি ইয়ে একটুখানি পিঁয়াজ কুচি নিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে এগুলো ভাজলাম ভেজে টেজে নিয়ে আমি এবারে এর মধ্যে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পরে সুজিটা বা সুজি দেওয়ার পরে ইয়ে করলাম ওই যেগুলো ভেজে রাখা যা সুজিতে এবারে একটুখানি ওই তেলের মধ্যে ইয়ে দিয়ে দিলাম পুদিনা ওই পাতা ওই কী কারিপাতা কারিপাতা দিলাম একটু কারিপাতা দেওয়ার পরে আমি ও ওগুলো এবারে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দিয়ে ওই ভাজাগুলো দিয়ে দিলাম দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি তেল দিয়ে ভেজে নিলাম নিয়ে একটু জল দিলাম হালকা করে জল দিলাম যাতে সুজিটা ঝরঝরে হয় তো সুজিটা ঝরঝরে হয়ে যাবার পরে এবারে নামানোর আগে একটু হালকা মিষ্টি দিলাম কেউ লঙ্কা খেতে চাইলে লঙ্কাও দেওয়া যায় তো দিলাম দিয়ে এগুলো নামিয়ে নিলাম